হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ পারব আপনি কোথায় থাকবেন বলুন আচ্ছা বনলতা হোটেলের সামনে তো পরের দিন সকালে আচ্ছা ঠিক আছে নিয়ে নেব আপনাকে তুলে নেব জয়পুর জঙ্গলের ওই সামনে বনলতা রিসর্টে আপনি থাকবেন আচ্ছা ঠিক আছে আর আপনি রেন্টটা বলতে রাস্তাটা তো অনেকটা আমার প্রায় দু হাজার টাকা লেগে যাবে

না না না না ঘণ্টা হিসাবে

হুম হুম হুম ওরকমই লাগবে এবার আপনার সময়টাও যেহেতু বেশি ওই কারণেই টাকাটা একটু বেশি পড়ছে বুঝতে পারলেন ওই যেটা হোক আমার দুটোতেই দুটোতেই অসুবিধে কোনোটাতেই অসুবিধা নেই আপনি ফোনপেতেও পাঠাতে পারেন কিংবা ক্যাশও দিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা আমি ম্যানেজ করে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দিন আমি কাল সকালে গিয়ে আপনাকে ওখান থেকে তুলে নেব হ্যাঁ রাখুন